হ্যাঁ হ্যালো বলছি মোবাইল শপ ওনার বলছেন বলছি যে এখন আপনার ওখানে নতুন নিউ মডেলের কি কি মোবাইল এসছে আপনাদের শপে মানে ওপো তোমার ওপোর ভালো মডেল এসছে নতুন

হ্যালো

বলছি আপনার কথাটা একটু কাটা কাটা আসছিলো হ্যাঁ এবার পাচ্ছি বলছি তাহলে ওই মানে আপনার মানে সার্ভিস কিরকম আছে মোবাইলে মানে মোবাইল নিলে আবার যদি খারাপ টারাপ হয়ে যায় তাহলে সার্ভিস পাবো তো হ্যাঁ আপনার আপ মানে আপনাদের ওখানে দিলে আপনারা রিপেয়ার করে দেবেন ও আচ্ছা আপনার আর মানে ওপো ওপোর কি কি একটু মডেলগুলো একটু বলবেন

আপনার কথাটা একটু কাটা কাটা আসছিলো হ্যাঁ হ্যাঁ পাচ্ছি পাচ্ছি আর এই আইফোন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার ওখানে গিয়ে কন্ট্যাক করবো রাখছি হ্যাঁ